গত কয়েক দশক ধরে ভারতে অনেক রকম নতুন নতুন চাকরি এসেছে যেমন হছে ইউটিউবার এখন বাড়িতে বসে ইউটিউবে ভিডিও বানিয়ে সেটাকে ছড়িয়ে ফেলছে পুরো বিশ্বে যার ফলে ইউটিউব থেকে অনেক অনেক টাকা দেওয়া হচ্ছে সাবস্ক্রাইবের ওপর ভিউইজের উপর এছাড়া এখন বিষয়বস্তু নির্মাতা এমন কোন পোজেক্টের উপর কাজ করে এ বা কোন অ্যাসেসমেন্টের উপর কাজ করে এখন অনেক টাকা পাওয়া যাচ্ছে আর এছাড়া হচ্ছে ভ্রমণকারী মানে ট্র্যাভেলার বা ট্র্যাভেল এজেন্সি যেখান থেকে মানুষ যখন কোথাও ঘুরতে যেতে চায় তখন এসব জায়গায় যোগাযোগ করে কারণ এখান থেকে খুব সহজে ও খুব কম টাকার মধ্যে ঘুরতে নিয়ে যেতে পারে এছাড়া হচ্ছে কমেডিয়ান এটা এখন খুব একটা বিখ্যাত চাকরি বলা যেতে পারে যেখানে মানুষ তাদের ট্যালেন্টটাকে ছড়াচ্ছে কমেডিয়ান যেখানে মানুষ নানা রকম মিরাক্কেল কবিতা বলে বা হাসার কবিতা বলে হাসছে এবং এটা ছড়িয়ে অনেক টাকা ইনকাম করছে এবং বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে বা কোনো বিয়ে বাড়িতে হ্যাঁ বিভিন্ন জায়গায় কমেডিয়ানদের ডাকা হয় আর ভারতের তরুণরা জীবনে এমন কিছু খুঁজছেন যেখানে তারা বসে বসে ভালো ইনকাম করতে পারেন এবং বেশি কোথাও ঘুরতে না হয় বেশি খাটতে না হয় তাদের বসে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাজ করতে বেশি সুবিধা মনে হয় আর বেশি তরুণরা এমন জিনিস চান যেটা বিশ্বে ছড়িয়ে পড়ে তারা বেশি ব্যবসার দিকে ঝুঁকি নেন যেখানে ব্যবসার দিকে যায় যাতে ঝুঁকি কম থাকে আর ভালোভাবে ব্যবসাও করে